হ্যালো ম্যাডাম

হ্যাঁ আমি ঝাড়গ্রামের উত্তরপাড়া থেকে ফোন করছি এটা কি মানে মৌমিতা মানে ফ্রেশ ফুল অর্ডার কেন্দ্র হ্যাঁ তো মানে আগামী মানে বারো তারিখ আমার হচ্ছে মানে আমারই মানে পাড়াতে বারো বছর পর পুজো হচ্ছে তো এখানে মানে পুজো বলতে কালী পুজো তো এখানে মানে সমস্ত ফুল আমার মানে যেটা অর্ডার সেটা আমাকেই দিয়েছে তো আপনার কাছে সমস্ত ধরণের ফুল পাওয়া যাবে তো মানে পুজোর জানেন তো যেমন রজনীগন্ধা গোলাপ টগর গাঁধা ঠিক আছে চাঁপা ফুল এই সব পাওয়া যাবে তো হ্যাঁ জবা ফুল জবা ফুলটা হ্যাঁ বলুন

আচ্ছা তো মানে মন্দির সাজানোর জন্য মানে মানে আমাদের মন্দিরটা আপনাকে ছবি পাঠিয়ে দিলে বুঝতে পারবেন ওই দশ ফুট বাই কুড়ি ফুটের ওটা পুরোটাই একবারে চূড়া থেকে মানে ফুল দিয়ে সাজাতে হবে তো মানে কত টাকা বাজেট পড়বে ওইটার মধ্যে কুড়ি কিন্তু মানে আমাকে যে আমার ফ্রেন্ড নম্বরটা দিয়েছে তো ও বললো যে এই ফুলটা পুরো আপনার কাছে নিলে ওইটা প্রায় আরো কিছু লেস হওয়া মানে লেস হতো আর কি মানে দু চার হাজার টাকা

হুম ও আচ্ছা তো আপনার কাছে মানে এখন যে ফুলগুলো আমি বললাম রজনীগন্ধা গোলাপ গাঁধা আর আপনি যেটা বলছেন মানে এই ফুলগুলো সব ফ্রেশ তো একদম মানে কোনো রকম মানে ফুলের মধ্যে কোনো রকম বাসি বা ভ্যাজাল মানে এই সব হবে না তো বুঝতে পারলেন একদম ফ্রেশ পাওয়া আচ্ছা হুম আচ্ছা এরপর মানে জবা ফুল তো মানে আমাদের এখানকার মানে দেশি গাছেরই বলুন যে জবা ফুল তো বহু ধরনের হয় যেমন পঞ্চমুখী জবা ঠিক আছে দু ফুল জবা এই সব দু মানে বিভিন্ন ধরণের জবা পাওয়া যাবে তো তাহলে মানে আমি অন্য কোথাও আর মানে জবা ফুলটা নিতাম না ওইটা আমার মাথায় ছিল না যাই হোক আপনি মনে করিয়ে দিলেন মানে যে তিন চার রকমের জবা ফুল পাওয়া যায় ওটা মানে ফ্রেশ তো পুজোর জন্য ওটা আপনার কাছে পাওয়া যাবে তো তো ওটা ওই হ্যাঁ তো ওই পুজোর ফুলটা মানে আপনি কি পিস হিসাবে টাকা নেবেন না মানে এমনি একটা প্যাকেজের মধ্যে ধরে নেবেন ঠিক আছে তাহলে টোটাল মানে প্যাকেজে মানে তাহলে রেটটা কত পড়ছে বলুন আচ্ছা কুড়ি হাজারের মধ্যে ঠিক আছে তাহলে আমি আজকে মানে সন্ধ্যার মধ্যে আপনাকে গিয়ে অ্যাডভান্স দিচ্ছি ঠিক আছে আমাদের তো পরশু পুজো ঠিক আছে বাকি ফুলটা মানে যখন আমার এখানে মন্দিরের সামনে আসবে বা আপনি আসুন বা আপনার কর্মচারীরাই আসুক তাহলে বাকি টাকাটা তখন দিয়ে দেব এখন আপাতত আমি আমার মানে মানে এখানেই পাড়ার মানে আমার ভাইকে দিয়ে পাঠাচ্ছি ঠিক আছে ঠিক আছে রাখছি